আমি কুড়ি তারিখে একটি নেকলেস কিনেছিলাম এবং আমার আত্মীয়ের এক বিয়ে ছিল সেই অনুষ্ঠানে নিজেকে আরও সুন্দর করে তোলার জন্য ওই নেকলেসটি কিনেছিলাম ওটি খুব সুন্দর ওটার ডিজাইনটাও যেইরকম নতুনত্ব রয়েছে এবং হালকা তার উপর চকচকে সবদিক থেকে ওটি খুবই ভালো এবং আমাকে মানিয়েছিলও দারুন ওই নেকলেসটি পরায় ওই নেকলেসটি অনেকেরই পছন্দ হয়েছে আমার কাছে ওই নেকলেসের গুণাগুণ জানতে চেয়েছে অনেকে কোন দোকান থেকে কিনেছি সেটিও জানতে চেয়েছে তাই আমি খুবই খুবই খুবই খুশি হয়েছি ওই নেকলেসটি কিনে আর পরে